আমার বাড়িতে দুটি পোষা গোরু আছে এই গোরুগুলিকে আমি খুব ভালোবাসি এই গোরুগুলি পোষার জন্য আমি ছোটো থেকে এদেরকে রেখেছি আর মানুষ করেছি নিজের হাতে এদেরকে খাইয়ে দিয়েছি খাবার দিয়েছি আবার যখন এদের কোনো অসুবিধা বুঝতে পেরেছি তখন এদেরকে তার পশু ডাক্তারদের কাছে নিয়ে গেছি তারা তৎক্ষণাৎ তার চিকিৎসা করে তাকে আবার আস্তে আস্তে ভালো করে তুলেছি কারণ আমার এদের প্রতি মায়া অতি আমি এই মায়া ছাড়তে পারব না আমি তাই এদেরকে নিয়েই সবসময় থাকতে চাই আমার মনে হয় এরা যেন আমারই এক বাড়ির সদস্য এদেরকে বাদ দিয়ে আমি অসম্পূর্ণ তাই আমি গোরুকেই পুষতে চাই আর তার সঙ্গে সঙ্গে গোরু থেকে দুধ ঘি মাখন সমস্ত কিছুই হয় তার সাথে সাথে গোবর সারটাও আমি গাছ লাগানোর কাজে ব্যবহার করতে পারি গোরুর সমস্ত কিছু জিনিসই আমাদের খুব উপকারে ব্যবহারে কাজে লাগে সেই কারণে আমার মনে হয় আমার বাড়িতে গোরু থাকলে খুব উপকার হয় যাবতীয় আনাজ সবজি খোসা সেগুলো গোরু অনায়াসে খেয়ে নেয় এতে খাবার নষ্টও হয় না আবার ভালো